আগের তুলনায় এখন শিক্ষার হার অনেক বেড়েছে কিন্তু শিক্ষার গুণ অনেক কমেছে যত শিক্ষার হার বাড়ছে ততই বেকারত্ব বাড়ছে যারা আসলে উপযুক্ত তারা সেই কাজ পাচ্ছে না কিন্তু যারা উপযুক্ত নয় তারা ঘুষ দিয়ে সে কাজ পেয়ে যাচ্ছে আমাদের প্রয়োজন যাদের সেই গুণ আছে তাদেরকে সেই চাকরি দেওয়া কিন্তু সরকার বিভিন্ন নিয়মকানুনের মধ্য দিয়ে সেই মানুষদের চাকরি দিচ্ছে না এবং বেকারত্বের হার বেড়ে যাচ্ছে ফলে অনেক যুবসমাজের আত্মহত্যা করছে কাজ না পেয়ে সরকারের উচিৎ কাজের জন্য আরও অনেক পদ নিয়োগ করা যাতে যারা যোগ্য তারাই চাকরি পায় যারা যোগ্য নয় তারা ঘুষ দিয়ে না চাকরি পায় বেকারত্ব দিন দিন এতোই বেড়ে চলেছে যে মানুষ শিক্ষার উপর দিয়ে বিশ্বাস এবং সরকারের উপর দিয়ে বিশ্বাস উঠে যাচ্ছে বিভিন্ন জায়গার মানুষেরা পড়াশুনা করেও তারা চাকরি পাচ্ছে না জায়গায় জায়গায় ধর্না দিচ্ছে চাকরির জন্য সরকার প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি তারা পূর্ণ করছে না এইভাবে চলতে থাকলে যুবসমাজ ধ্বংসের দিকে এবং শিক্ষা ধ্বংসের দিকে এগোবে পশ্চিমবঙ্গে ঘুষ দিয়ে চাকরি পাওয়া নিয়ে প্রচুর ঝামেলা চলছে কারণ যারা পড়াশুনা করে চাকরি পাচ্ছে না তারাই আন্দোলন করছে উচিৎ আরও কর্মসংস্থান সৃষ্টি করা এবং যোগ্য মানুষকে সেই চাকরি দেওয়া যারা চাকরির জন্য উপযুক্ত নয় তাদেরকে চাকরি দিলে দেশ ধ্বংসের দিকে এগোচ্ছে এবং বিভিন্ন দিকে ক্ষতি হচ্ছে যেমন শিল্প